আমি তপতী ঘটক বলছি আপনি আমাকে চিনবেন না হ্যাঁ আপনার কি কৃষি দোকান আছে ওই সার টার পাওয়া যায় আপনার দোকানে

ধান তো কাটা হয়েই গেল প্রায় এবার তো আলু লাগানোর জন্য কিছু সার তুলতে হবে আর কি তার জন্যই আপনাকে জিজ্ঞাসা করছিলাম আপনার কাছে কী কী সার আছে বলুন তো এখন ও পটাশ ফসফরাস এগুলো সব আছে হ্যাঁ আচ্ছা আমার তো কেঁচো সার আর জৈব সার এটা তো দরকার কারণ এখন মাটির উর্বরতা শক্তিটা তো কমে গেছে না ওই জন্য ওই সারগুলো এখন ব্যবহার করতে বলছে যাতে ফসলটা খুব ভালো হয় ওই জন্যই আর কি তাহলে ওই সারগুলোর প্যাকেট পিছু কত করে দাম এক প্যাকেটের ও আর এমনি পঁচিশ কিলো বস্তা পাওয়া যায় না কি আচ্ছা আর ওই ইউরিয়ার প্যাকেটের বস্তাগুলো কত দাম বেড়ে গেছে এখন তো দাম বেড়ে গেছে না আগের তুলনায় ও ওটাই তো অসুবিধা এখন মানুষ চাষবাস করবে কী করে এত যদি দাম বাড়িয়ে দেয় এটা কি আপনারা হুম বলুন আচ্ছা আর ওই যে ওইগুলো যে বেড়ে যাচ্ছে তাতে তো চাষীর অনেক লস হচ্ছে না কম দামে যখন কিনতে পারছে না মানুষ যখন দরকার হচ্ছে তখন বেশি দামে দামে কিনতে তো ওগুলো আপনারা বাড়াচ্ছেন না সরকার নির্ধারিত দাম করছে ও ওটাই তো এখন মাটিরও তো উর্বরতা শক্তিটা একদম কমে গেছে না ওই জন্য কেঁচো সার জৈব সারটা অবশ্যই দিতে বলছে কারণ যেখানেই বলা হচ্ছে যে ফসল ভালো হচ্ছে না তখন ওই সারগুলো ব্যবহার করতে বলছে কারণ ওই সারগুলোর জন্যই হয়তো ফসলটা ভালো হবে তা ওগুলো বিঘায় কত প্যাকেট ছড়াতে হবে মোটামুটি ককিলো ছড়াতে হবে বিঘাতে হুম পাঁচ ও পাঁচ কেজি ছড়ানো মানেই তো আপনার পাঁচ দুগুণে দশ হাজার টাকা ওটা যদি পাঁচ কিলো নেওয়া হয় সেক্ষেত্রেও কি কম হবে না আচ্ছা এটা কি দোকানে গিয়েই কথা বললে হবে না আচ্ছা অসুবিধা নেই তাহলে দোকানেই যাব তাহলে আপনার দোকান এমনি সবসময় খোলা আছে তো আচ্ছা আমি তাহলে মঙ্গলবার দিন যাব হ্যাঁ আপনার দোকান গিয়ে তাহলে আমি দেখব ঠিক আছে রাখছি তাহলে